পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার এবং মজা করার জন্য সেরা জায়গাগুলির মধ্যে আমার ভালো লাগে বাবুঘাট ইকো পার্ক নানা রকমের শপিং মল অযোধ্যা পাহাড় এগুলি আমার খুব ভালো লাগে তার মধ্যে আমি বাবুঘাটে গিয়েছিলাম যেখানে সন্ধ্যা আরতি হয় খুব সুন্দরভাবে এবং বাবুঘাটে বোটিং এর ব্যবস্থা রয়েছে সেখানে মানুষজন ঘুরতে গেলে বোটিং করতে পারবে ইকো পার্কেও আমি গিয়েছিলাম যে জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর ইকো পার্কের সপ্তম আশ্চর্য জিনিস বলা যেতে পারে আছে সেখানে যেমন তাজমহল তাজমহলটা দেখতে খুবই সুন্দর মনেই হয় না যে এটা ইকো পার্কে আছে যেটা দেখতে খুব ভালো লাগে কুতুব মিনার আছে যেটাও আমার খুব ভালো লেগেছে আর সাইকেল ওখানে সাইকেল রেসিং হয় ওটাও দেখতে খুব ভালো লাগে চারদিকের পরিবেশটাই ইকো পার্কের খুবও মনোরঞ্জন করে আমাদের যেসব মানুষরা আমরা ওখানে ঘুরতে যাই আর আছে শপিং মলের কলকাতায় যেমন লেক মল আছে সাউথ সিটি মল আছে যেখানে অনেক রকমের গেম জোন থাকে তার মধ্যে বোলিংটা আমার খুব ভালো লাগে আর অযোধ্যা পাহাড় যেখানে তো গেলেই মন ভালো হয়ে যায় সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখে চারদিকে পাহাড়ের মতো দেখতে প্রাকৃতিক দৃশ্য গাছপালা দেখে সত্যিই মন ভরে যায় আর আমাদের উৎসবের মধ্যে যেমন আছে হোলি আমরা হোলির দিন সকাল সকাল স্নান সেরে ঠাকুরের পায়ে আগে আবির দিই তারপরে বন্ধুবান্ধবরা মিলে পরিবারের সবাই মিলে পরিবারের বড়দের পায়ে আবির দিই প্রণাম করি এবং তারপর বন্ধুবান্ধবদের সাথে আবির খেলি সেখানে রং খেলি সবাই মিলে খুব মজা হয় নাচ গান করি এইভাবেই দিনটা কেটে যায় আর দুর্গা পুজো আমাদের বাঙালিদের কাছে তো দুর্গা পুজো একটা মহোৎসব যেখানে চার দিন ধরে চলে আমাদের নতুন নতুন জামা কাপড় পরি আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করি করে থাকি যেমন দুর্গা পুজোর মধ্যে চারটে দিনে সপ্তমীর দিনে ষষ্ঠীতে যেমন মায়ের বোধন হয় সপ্তমীর দিনে মাকে কলা বউকে স্নান করানো হয় অষ্টমীর দিনে আমরা সকাল সকাল বেরিয়ে স্নান টান সেরে পুষ্পাঞ্জলি নিতে নেওয়ার জন্য চলে আসি এবং নবমীর দিনে তো আমাদের বলা হয় মহানবমীর পুজো যেটাতে তো আমাদেরকে যেতেই হয় এবং অনেক মানুষের সাথে মন্দিরে দেখা হয় দশমীর দিন মায়ের বরণ হয় বরণ সারার পরেই আমরা আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা করে থাকি মায়ের আসার জন্য